অশ্বারোহণের উপর নিষেধাজ্ঞা এবং যারা ঘোড় দৌড় শেখে তাদের অর্থের জন্য দৌড় এবং জুয়া খেলার প্রতি ঝোঁক থাকে তাই সরকার থেকে এগুলিকে প্রতিবন্ধক করে দেওয়া উচিত এবং সরকারিভাবে এতো কঠিন নিয়ম লাগানো উচিত যা যাতে এটি করতে কেউ সাহস না পায়